মাছ ধরা ভ্রমণ সফল করতে গেলে প্রধানত একটা ভালো ধরনের হুইল বা ছিপ দরকার আর সেই ছিপটা যেন নিজের পছন্দ মত সোই এবং হাতে খাপ খায় আর আর সে তাছাড়া মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের কাঁটার দরকার যেমন রুই মাছের জন্য রুই মাছের কাঁটা সাইবেরিয়ান মাছের ধরার জন্য সাইবেরিয়ান মাছের কাঁটা আর কাঁটার পাশাপাশি বিভিন্ন ধরনের টোপও ব্যবহার করতে হয় যেন যেমন ছাতুর টোপ বলদার টিপ এছাড়া বিভিন্ন ধরনের আরও কিছু রাসায়নিক সা চারাও ব্যবহার করে থাকি আর সেইসব চারার ফলে মাছেরা সেই গন্ধে আসে এবং মাছ ভালো ধরা যায় আর এই মাছ ধরার ভ্রমণের উদযাপন আমি খুব ভালো ভাবেই করি আর মাছ ধরার সময় আমরা একে অপরকে খুব উৎসাহিত করি যদি কারও মাছ এক টিপে না ওঠে তাকে ফেলার জন্য আমরা বিভিন্ন ধরনের কথা বলে উৎসাহিত করি আর মাছ ধরার জন্য আবহাওয়া খুব ভালো হওয়া দরকার তার কারণ বৃষ্টি যদি হঠাৎ করে শুরু হয়ে যায় এর ফলে আমারদের তো মাছ ধরতে তো খুবই অসুবিধা হবে আর মাছ ধরার সময় আমরা বিভিন্ন ধরনের গান গাই এই যেমন মাছ ধরবি তো ধরব কি মাছে জলের থেকে বেশি দামি জিনিস আর আছে কি